রান্নাঘর এমন একটা জায়গা যেখানে সব সময় আমাদের ক্লীন রাখতে হয় কেন না এখানে সব খাবার দাবার এই খাবারের মধ্যে যদি কোনো জার্ম ব্যাক্টেরিয়া ইত্যাদি জমা হয় তাহলে আমাদের শরীর খারাপ হতে পারে সেই জন্য রান্নাঘরকে আমাদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে রান্না ঘরের যে সব পোকামাকড় বেশি পরিমাণে উপদ্রব সৃষ্টি করে সেগুলা হল ইঁদুর আরশোলা এই দুটো রান্নাঘরে প্রায়ই দেখা যায় এবার ইঁদুরকে তাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে থাকি অনেক সময় ওষুধ দিয়ে থাকি ওষুধ ওষুধ আবার কি করে মুখে দিয়ে খাবারের মধ্যে চলে যায় সেই জন্য এই দিকে একটা আমদের আতঙ্কের সম্ভবনা থেকে যায় এছাড়াও জাঁতিকল ব্যবহার করি জানলার মধ্যে আমরা জাল দিয়ে যে নেট যাতে না ইঁদুর ঢুকতে পারে এবার আরশোলা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের এখন ওষুধ বেরিয়ে গেছে চকের মতন যেগুলো পেনসিল হিসেবে দাগ কেটে দেওয়া যায় দেওয়ালে বা রান্নার খাবারে সাইডে সাইডে যাতে না আরশোলা ঢুকতে পারে এগুলোকে বিভিন্নভাবে এড়ানো যেতে হবে